হ্যাঁ আমি বিদ্যুতের কিছু বিপদ সম্পর্কে সচেতন এবং সেগুলো বিভিন্ন কারণের উপর থেকে এবং বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন দুর্ঘটনার ব্যাখ্যা করি আমি এগুলো প্রচুর সচেতন এবং সমাজে বিভিন্ন লোকজনদের সচেতন করতে পারি যেমন স্নান করার পরে ভিজে গায়ে বিদ্যুতের যে সুইচ বাড়িতে বিভিন্ন রকম যে ইলেকট্রিক যে ফিউসগুলো আছে সে সেগুলোকে হাত দেওয়া যাবে না কারণ সেখান থেকে আমাদের বিভিন্ন রকম দুর্ঘটনা আসতে পারে এবং বিভিন্ন গাছের গায়ে যেগুলো বিদ্যু বৈদ্যুতিক যে তারগুলো থাকে সেগুলো লাগানোও যাবে না খুব সচেতনভাবে এবং সুরক্ষাভাবে বাড়ি বাড়িতে যে বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করে থাকে ওগুলো খুব সাবধানের সাথে ব্যবহার করতে হবে যেমন বাড়িতে এসি ফ্রিজ ইলেকট্রিক বাল্ব ফ্যান এগুলোকে খুব ভালোভাবে ভালো তার দিয়েও ওয়ারিং করতে হবে এবং এবং যখন ঝড় বৃষ্টি হয় সেই সময় বৈদ্যুতিক পোল এসি ফ্রিজ ফুইচগুলো অফ রাখতে হয় এবং বাড়িতে যে বাচ্চাদেরকে বৈদ্যুতিক হিটার বৈদ্যুতিক বোর্ড এগুলো থেকে দূরে রাখতে হবে এবং সাবধানের সাথেই সেগুলো ব্যবহার করতে হবে এবং বৈদ্যুতিক যেসব সামগ্রী যেমন মিক্সার গ্রাইন্ড বিভিন্ন রকম যেগুলো বাড়িতে ব্যবহার হয়ে থাকে এয়ার ফ্রাই কুলার এগুলো থেকে বাচ্চাকে সাবধানে রাখতে হবে ছোটো ছোটো বাচ্চাকে ইত্যাদির থেকে আমাদের বিভিন্ন বিপদ আসতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র একটু ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে হবে এবং বিদ্যুৎ থেকে আমাদের সচেতন হতে হবে সবাইকে কারণ এটা একটা খুব দুর্ঘটনা হতে পারে